ভারতের ইতিহাস হলো খ্রিস্টপূর্ব থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এবং প্রাক্ আধুনিককালের ইতিহাসকে ভারতের ইতিহাস বলা হয় ভারত আজ আমরা যাকে ভারত বলছি তাকে রূপ দেওয়ার জন্য অনেক যুদ্ধ অনেক লড়াই হয়েছে তার মধ্যে অন্যতম মুহূর্তগুলি হলো ঊনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগষ্ট স্বাধীনতা লাভ এই স্বাধীনতা লাভের পেছনে কতো যুদ্ধ কতো হত্যা কতো মানুষের মৃত্যু রয়েছে তা আমরা জানি না মানুষ অজান্তেই আমাদের দেশের হয়ে জান দিয়ে দিয়েছেন এবং তাদের মৃত্যু তারা হাসি মুখে বরণ করে নিয়েছেন তাদের মৃত্যুর পেছনে যে কতো রহস্য লুকিয়ে আছে তা আজ আমরা জানতে পারিনি কিন্তু অনেক অনেক মানুষ আমাদের এই ভারতবর্ষের জন্য তাদের তাদের মৃত্যু বরণ করে নিয়েছেন এবং তারা তাদের জীবন দান করে দিয়েছেন আমার সব থেকে পছন্দের কিছু একজন ব্যক্তি হলেন যিনি হলেন সুভাষচন্দ্র বোস তিনি ছিলেন একজন রাজনীতিবিদ এবং তিনি একজন নেতা ছিলেন তার কারণে আজ আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে শুধুমাত্র তার একার জন্যে নয় অনেকেই রয়েছে যারা তাদের বা মৃত্যু বরণ করে নিয়েছেন এবং তাদের মধ্যে অন্যতম হলেন ক্ষুদিরাম বসু এবং না আরও অনেকেই রয়েছে যারা তাদের এই হাসি মুখে মৃত্যুকে মেনে নিয়েছেন কিন্তু আমাদের এই সুভাষচন্দ্র বোস যিনি একা দাঁড়িয়ে থেকে একটা গোটা আর্মি তৈরি করে নিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে এবং এর ফলেই ইংরেজরা ভয় পেয়ে দেশ ছাড়তে এ বাধ্য হয়েছিল এবং আমরা তার ফলেই স্বাধীনতা লাভ করতে পেরেছি আজ